আমি একটি চেয়ার কিনে নিয়ে আসছিলাম আরামবাগের দোকান থেকে ওই দোকানে চেয়ারের কোয়ালিটিটা খুব ভালো এবং খুব মজবুত চেয়ারটা খুব দারুণ চেয়ারটা আমি কালারটাও খুব দারুণ চেয়ারটা আমি কিনে নিয়ে আসছি আমাদের পাশের বাড়ির একজন দেখে বলল আর আপনি চেয়ারটা কোথায় কিনেছেন আমি বললাম দেখুন ওইটা আরামবাগের দোকানে পাওয়া যায় যে চেয়ারের কোয়ালিটিটা খুব সুন্দর তো আর খুব মজবুত আমি বললাম দেখুন চেয়ারটা আমি দু মাস ব্যবহার করছি চেয়ারটার রংও চটকায় না আর খুব প্রচুর ভালো আর ভাঙেও না চেয়ারটা খুবই ভালো তো বলল ঠিক আছে আমিও নিয়ে আসব চেয়ারটা এবারে ব্যবহার করছি ব্যবহার করার পর সবাই দেখেও খুব বলছে চেয়ারটা খুব দারুণ তো চেয়ারটা বসতেও খুব ভালো আমি বললাম চেয়ারটা যে আমি কিনেছি বহু দিন আগে চেয়ারটা আমার প্রচুরই ভালো আর খুবই সুন্দর কারণ এই চেয়ারটা কত দিন হয়ে ব্যবহার করছি চেয়ারটা এখনো অবধি ভাঙেও না আর চেয়ারের কালারটা যেরকম কিনেছিলাম সেই রকমই আছে কালারটাও একটু ফ্যাকাশে হয় না আমি বললাম দাদাকে আরামবাগের দোকানের যেয়ে দাদাকে বললাম দাদা আমি ওনার কাছে একটা চেয়ার নিয়ে আসছিলাম চেয়ারটা খুব ভালো ওই রকম চেয়ার আর পাওয়া যাবে না দাদা বলছে দেখুন এরকম তো আর সব সময় আসে না আমি চেয়ারটা নিয়ে গেলাম চেয়ারটা নিয়ে যেয়ে দাদাকে দেখালাম আমি বলছি দেখুন দাদা এই রকমই চেয়ারই আমার চাই কারণ আমার পাশের বাড়ির একজন চেয়ারটি দেখেছে এবং তার খুব পছন্দ হয়েছে বলছে ঠিক আমি ওই রকমই নেব দাদা বলল কেন আরো তো অন্য ডিজাইনের নতুন স্টাইলের চেয়ার আসছে আপনি সেগুলো নিন না দিয়ে আমি বললাম না আমার এই চেয়ারটাই ভালো আর সে আমার প্রতিবেশী ওই চেয়ারটিও খুব তাকে ভালো লেগেছে আর সে এই চেয়ারটি নেবে বলেছে দাদা বলছে ঠিক আছে আমি এরকম চেয়ার আর আনার ব্যবস্থা করব আমি বললাম ঠিক আছে আপনি তাহলে এরকম চেয়ার এনে দেবেন চেয়ারটা খুব ভালো এবং টেকসইও আছে চেয়ারটা ভাঙেও না একটু কোনো ফাটেও না আমাকে ওরকম চেয়ারই এনে দেবে